হ্যালো আপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছেন ওটা একটু নিতে হবে তো আপনাকে এখন যা করোনা চলছে না না ওটা তো নিতে হবে ওটা তো উপকার আছে না বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন না যে করোনার জন্য কতজন মারা যাচ্ছে তাহলে না না ভ্যাকসিন নিলে সবাই সুস্থই থাকে ওটা বাজে কথা ঠিক আছে এই তো বি

ওটাও কোনও শারীরিক সমস্যা ছিল না নাহলে কী করে হবে এটা তো হয় না আপনি একটু ভালো করে বুঝুন ভ্যাকসিন নিতেই হবে নাহলে দেখতে পাচ্ছেন না যে দেশে বিদেশে আমাদের সব এই করোনার জন্য মহামারি হয়ে মারা যাচ্ছে কত পেশেন্ট কত মানুষজন ভ্যাকসিন তো সরকার দিচ্ছে মানে তো আপনার কিছু তো সেফটি আছেই নাহলে এত লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করবে কেন না ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি সুবিধা বলতে ধরুন করোনার এফেক্টটা কম পড়বে ভ্যাকসিন নিলে শুধু ভ্যাকসিন নিলেই হবে না ওটাতে মাস্ক পরতে হবে আমাদের সবসময় গাইডে থাকতে হবে না মাস্ক পরতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে বাইরে বাইরের জিনিস বাড়িতে ঢোকালে সেগুলো যাতে ধুয়ে পরিষ্কার হয়ে করে ঢোকানো যায় সেই ব্যবস্থা করতে হবে শুধুমাত্র ভ্যাকসিন নিলেই তো হবে না ভ্যাকসিনের সাথে সাথে এগুলোও করতে হবে হ্যাঁ কিন্তু তার জন্য সচেতন হতে হবে না সবার করোনা আছে এরকম তো কিছু না তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে ডবল মাস্ক পরে আসতে হবে গ্লাভস পরে আসতে হবে প্লাস স্যানিটাইজার নিতে হবে মুখ আর নাক আর সব পরিষ্কারভাবে বন্ধ করতে হবে মাস্ক পরলেই নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে আদারসগুলোও যাতে আমাদের ফুল হাতা জামা প্যান্ট এগুলো সবকিছু পরে এসে ভ্যাকসিন নিতে হবে তারপর আবার গিয়ে বাড়ি গিয়ে সেই জামাকাপড় ভালো করে ডিটার্জেন্ট দিয়ে ধুতে হবে আবার ডেটল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এগুলো তো করতেই হবে না নাহলে তো করোনা বেড়েই চলবে নাহলে করোনা আটকানোর কোনও জায়গা নেই ভ্যাকসিন না নিলে এমনি কি আর সরকার ভ্যাকসিন নিতে বলেছে

ভ্যাকসিন আমাদের যে চন্দ্রকোণা স্বাস্থ্যকেন্দ্র আছেনা ওই স্বাস্থ্যকেন্দ্রেই ধরুন বারো তারিখ থেকে শুরু হচ্ছে আপনি যে কোনওদিন দুপুর বারোটার পর থেকে আসবেন সঙ্গে আধার কার্ড নিয়ে আসবেন আর ফোন নাম্বার নিয়ে আসবেন দিয়ে এবার আধার কার্ড অ্যাড হয়ে ফোন নাম্বার আপনার ফোনে মেসেজ চলে যাবে নিয়ে ওখানে এসে একটু নিয়ে যান আপনারই উপকার হবে মোটামুটি তো ভিড় হয় একটু সকালে আসবেন যাতে হয়ে যায় ভ্যাকসিনটা একটু দেখিয়ে নিন আপনি ঠিক আছে তাহলে বারো তারিখ থেকে স্টার্ট হচ্ছে আপনাদের এবার সুবিধামতো আপনি আসবেন এটা এখন চলবে কিছুদিন সরকার যতক্ষণ চালাবে ততক্ষণ চলবে ঠিক আছে তাহলে ওগুলো নিয়ে আসবেন রাখছি হুম ঠিক আছে রাখছি